শুধু সাঁতার কেন প্রত্যেক খেলাধুলার আগে কিছু খালি হাতের ব্যায়াম করা উচিত কিংবা একটু দৌড়ানো উচিত যাতে শরীরের অন্যান্য অংশগুলো একটু সতেজ হয় আর হচ্ছে কি মানসিকভাবে একটু প্রস্তুতি তৈরি করা হয় সাঁতারের আগে ওই জন্যে অবশ্যই কিছু ফ্রি হাতের এক্সারসাইজ করা দরকার একটু দৌড়ানো দরকার আগে থেকে তাহলে সাঁতারের একটা জলে নামার যে ভয়টা থাকে সেটা অবশ্যই মন থেকে দূরে সরে যায় আর একটু আগ্রহী আগ্রহী মনে হয় কারণ সাঁতারে তো জলে অনেকক্ষণ থাকতে হয় তার জন্যে আগে থেকে এই এক্সারসাইজগুলো করলে মানসিকভাবে অনেকটা প্রস্তুতি হওয়া যায় তা আমি তো অনেকক্ষণ সাঁতার সাঁতার কাটতে পারি সাঁতার কাটতে ভালোই লাগে আর সাঁতার যত কাটি মনে হচ্ছে আরও একটু করি আরও একটু করি এটা একটা কম্পিটিশান এটা একটা কম্পিটিশান এসে যায় মনের ভিতর থেকে আরও সবাই করে তখন তাদের দেখেও মনে হয় ওরা ওটা পাচ্ছে আমি কেন পারব না কেন পারব না এবার বিভিন্ন রকম সাঁতার আছে দেখেছি হাতের উল্টো করে আবার ফ্রি স্টাইল বাটারফ্লাই আরও অনেক কয়েকটা নাম রয়েছে জানি সাঁতার কাটা বা প্রতিযোগিতায় অংশগ্রহণে করার আগে আমার ভয় যে বিশেষ লাগে তাও না এই ভয় কাটানোর জন্যে আমি আগে থেকেই অনেক রকম প্রস্তুতি নিয়ে থাকি যেটা আমাকে করতেই হবে সাঁতার আমাকে কাটতেই হবে সাঁতার কাটলে শারীরিকভাবে অনেক রকম উন্নতি হয় এবং জলে পড়ে মরে মৃত্যুর যে ভয়টা থাকে সেটা একদমই মন থেকে চলে যায় এই জন্যে সাঁতার তো আমি মনে হয় আমার কেন সবাইকে করা উচিত আর এর জন্যে আমি খুবই আর কি মন থেকে আগে থেকে প্রস্তুত হয়ে থাকি যে সাঁতার আমি কাটবই আর এর জন্যে আগে থেকে আমি বিভিন্ন এক্সারসাইজও করে নিই আর সবাইকে দেখে উৎসাহিত হই